হ্যাঁ নমস্কার দাদা আমি হাওড়া সহক থেকে বলছিলাম বলছি দাদা আমি আমার একটা ক্যাব বুক করেছিলাম আমার আর কি আজকে রাত্রে আজকে বেরোনোর ছিলো আমি একটু সাঁকড়াইল যাওয়ার জন্যে তো ঘটনা হচ্ছে তো আমার এখানে একটা সমস্যা হয়ে গেছে সমস্যা বলতে অন্য কিছুই না মানে আমার আর কি বাড়িতে একটা ইলেকট্রিসিটির একটা ফল্ট হয়ে গেছে যে ফল্টের কারণে একটা সেই যে কারণে আমি বাড়িতে একটু ক্ষতিও হয়েছে একটা দিকে একটু ক্ষতি হয়েছে তো আমি সেই কারণে আমি তো যেতে পারছি না এখন বলছি যে শুনুন না বলছি আমি তো আপনাদের ড্রাইভারকে না কিছু টাকা অ্যাডভান্স দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ড্রাইভারকে দিয়েছি হ্যাঁ কিন্তু সেই ক্যাবটি তো দাদা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম হ্যাঁ আমি ওই দুটোর দিকে আমি ক্যান্সেল করেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই আপনার ইয়ে হয়েছিলো ওখানে আর কি বাড়িতে ইলেকট্রিকের একটু সমস্যা হয়েছিলো যার কারণে আমি যেতে পারিনি তো বলছি দাদা ওই ইয়েটা আমার যে টাকাটা যে টাকাটা আমি ওখানে বুকিংয়ের সময় দিয়েছিলাম ওই টাকাটা যে আপনার আমার ওখানে হ্যাঁ আমি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওখানে আপনার টাকা দিয়েছিলাম আপনার তিনশো টাকা আমার দেওয়া ছিলো হ্যাঁ হ্যাঁ তিনশো টাকার মধ্যে ওনাদের ভাড়া ওখানে দেখিয়েছিলো তখন আটশো টাকা হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা দিয়েছিলাম এবারে আমি যেহেতু ক্যান্সেল করেছি আপনি ওই টাকাটা কীভাবে ফেরত পাবো সেটা বিষয়ে যদি একটু হেল্প করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার ফোনপে আছে ফোনপে আছে ফোনপে পেটিএম দুটোই আছে হ্যাঁ আমি টাকাটা হ্যাঁ হ্যাঁ আমি টাকাটা ফেরত নিতে চাই না আমার এক্ষুনি কোনো বুকিং আর নেই করার হ্যাঁ আমি এই আবার আবার যখন বুক করবো তখন আমি আবার টাকা দিয়ে বুক করবো কিন্তু এই মুহুর্তে আপনি আমার টাকাটা একটু ফেরানোর যদি ব্যবস্থা করেন খুব ভালো হয় আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও নিতে পারেন অসুবিধা নেই হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট কোনটা দিলে আপনাদের সুবিধা হবে বলুন আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক আছে আমি আপনাকে আমি আপনাকে আমার পে ফোনপে নাম্বারটাই দিয়ে দিচ্ছি ঠিক আছে সায়ন সরকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সায়ন সরকার ওই নাম্বারে ফোনপে আছে আপনি ওই নাম্বারেই আমাকে দেবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা ভালো থাকবেন নমস্কার হ্যাঁ আমি কতক্ষণ বাদে চেক করবো একটু বলবেন কি আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক ঠিক আছে আমি চেক করে নেবো হ্যাঁ